হ্যাঁ বলছি দি বলছেন হ্যাঁ বলছি হ্যাঁ আমি মহিলাপাড়া থেকে বলছি বলছি আপনি টেলারের কাজ করেন তো বলুন আমার না ঐ ভীষণ একটা জরুরি কাজ পড়ে গেছে একটু করে দেবেন হ্যাঁ বলছি আমার বোনের না জুলাই মাসে বিয়ে আছে ঠিক আছে ওর বেনারসি লাহেঙ্গা ওইগুলো না ব্লাউজ তারপরে লাহেঙ্গাটা রেডি করতে হবে তো ওগুলো একটু করে দেবেন ফার্স্ট উইকেই কিন্তু বিয়ে আমার মোটামুটি এ মাসের মধ্যেই দরকার ভীষণ আর্জেন্ট না দিদি ওরকম করবেননা আমাকে প্লিজ একটু করে দিতেই হবে আমাকে বললো আমাদের পাশের বাড়ির একজন বললো আপনি খুব ভালো করেন করে দেন বললে পরে ওরকম করবেননা ভীষণ আর্জেন্ট আমাকে একটু করে দিন না ওইরকম করবেননা প্লিজ দিদি আজকে আমি যাচ্ছি তাহলে পরে বিকেলবেলা আপনার কাছে আপনি শুধু একটু দেখবেন না ডবল তার থেকেও আপনি বলছেন দ্বিগুণ তিনগুণ বেশি হয়ে যাচ্ছেনা একটু না বলছি দেখুন না মানে পুরো সিম্পলের মধ্যে হবে খুব ডিজাইন হবেনা কিন্তু ঠিক আছে আর অত কিছু করতে হবেনা প্লেন মানে জাস্ট ছিট কাপড়টা রয়েছে সেটা একটু কেটে মাত্র জোড়া দিয়ে দেওয়া আর কিছুনা ওরকম করবেন না অতটা নিলে পরে না না আজকে না আজকে আমি যদি সন্ধ্যের সময়ে যাই তাহলে কি খুব অসুবিধা হচ্ছে তা নাহলে পরে দেরি হয়ে যাবে তো না আজকে দিলে পরে আপনি দেখতে পারতেন কাজগুলো কেমন কি রয়েছে ঠিক আছে ম্যাডাম বলছি যে একটা মোটামোটি একটা বেনারসির ব্লাউজ কিংবা একটা লাহেঙ্গার ব্লাউজ রেডি করতে কিরকম কি আপনার চার্জ নিয়ে থাকেন মানে তাহলে পরে আমরা যেরকম ডিজাইন বলবো সেরকম তাহলে পরে হবে তো একটু বেশিই হচ্ছে ঠিক আছে আমি তা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে